সাম্প্রতিককালে এই পেশাটি বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে নিরামিষবাদ এই ব্যবসাকে হ্যাঁ প্রভাবিত করেছে সবচেয়ে বেশি চাহিদার পণ্যগুলি হল আমাদের দৈনন্দিন যেই জিনিসপত্রগুলি প্রয়োজন হয় সেই জিনিসপত্রগুলি যেমন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যা মানুষ খাবার হিসেবে ব্যবহার করে থাকে তা হল মাছ মাংস মুরগির ডিম ইত্যাদি প্রকার জিনিসপত্রগুলি মানুষ তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে থাকে সাম্প্রতিককালে এই পোলট্রি পোলট্রির এই পেশাটির পরিবর্তন দেখা যাচ্ছে মানুষ এখন ঘরে ঘরে মুরগি হাঁস ইত্যাদি নিয়ে চাষাবাদ শুরু করেছে ফলে এই পোলট্রি ফিড এই জিনিসগুলি পৃথিবী থেকে প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে বললেই চলা চলে বলা চলে নিরামিষবাদ যেমন এখন বর্তমানে পরিবেশে নিরামিষবাদ মানুষদের অনেক বেশি চাহিদা রয়েছে অনেক মানুষ এখন নিরামিষ ভোজী হয়ে যাচ্ছে তার জন্য মুরগির ডিম মুরগি হাঁস ইত্যাদির চাহিদা কমে যাচ্ছে ফলে মানুষ এইসব জিনিস আর খাদ্য হিসেবে গ্রহণ করছে না যারা নিরামিষভোজী তারা এইসব জিনিস একদম ছুঁচ্ছে ছুঁয়েও দেখছে না আর কোনো কোনো এমন এমন মানুষ রয়েছে তারা টাকার অভাবে এইসব জিনিস কিনে খেতেও পারছে না এর ফলে এই যা এটি ব্যবসাকে বিশেষভাবে প্রভাবিত করছে সাম্প্রতিককালে এই পেশাটির এই আমূল পরিবর্তন জনজীবনে এক বিপর্যস্ত কারণ হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বেশি চাহিদার পণ্যগুলি বর্তমানে বিক্রি হচ্ছে এছাড়াও সবজির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার শাক সবজি যেমন সিজন ভিত্তিক যেই সব শাক সবজিগুলো আমদানি হয় সেই শাক সবজিগুলো যেমন মূলো শাক বিভিন্ন প্রকার শাক বেগুন পটল আলু কুমড়ো লাউ ঝিঙে পেঁপে বা আলু ইত্যাদি বা বিভিন্ন প্রকার জিনিসগুলো যেগুলো সিজন মাফিক চলে সেইসব জিনিসপত্রগুলো রয়েছে তাই আমার মনে হয় সাম্পতিককালে এই পেশাটি পরিবর্তিত হচ্ছে